হ্যালো স্যার আমি বীরহাটা থেকে বলছিলাম তো আমার কালকের সন্ধের জন্য একটি অর্ডার দেওয়ার ছিলো তো স্যার অর্ডারটি হচ্ছে পঞ্চাশ প্লেট বিরিয়ানি এবং তার সাতে পঞ্চাশ প্লেট চিকেন চাপ এবং তার সাতে পঞ্চাশ কাপ রায়তা আর স্যার ডেজার্ট হিসাবে আমার পঞ্চাশ প্লেট আইসক্রিম দরকার এবং তার সাতে কিছু সফট ড্রিংকসও চাই সম্ভবত একশো ওয়ান হান্ড্রেড ক্যানস একশো ক্যান ধরুন সফট ড্রিংকস চাই তো এই সমস্ত টোটাল অর্ডারটা আপনারা কি মনে রাখতে পারবেন এটি আমার কাল সন্ধ্যে বীরহাটাতে চাই আচ্ছা আপনাদের অ্যাপে বা ওয়েবসাইটে যদি কোনো রেকর্ড করার উপায় থাকে তো আমি সেখানে রেকর্ড করে না হয় আপনাদেরকে সেইটি পাঠাচ্ছি তারপর আপনারা কালকে সন্ধের মধ্যে এই অর্ডারটি বীরহাটাতে টাইম টু টাইম পাঠিয়ে দেবেন সন্ধ্যে সাতটার মধ্যে